আমাদের এখানে বহু স্টেডিয়াম না থাকলেও হাতে গোনা বেশ কয়েকটি স্টেডিয়াম রয়েছে সেগুলো বিভিন্ন রকম বিচিত্র অনুষ্ঠান এবং নানা রকম শিল্পকলা কিন্তু তুলে ধরে যেমন আমাদের এখানে জাতীয় এবং বিভিন্ন রকম জাতীয় যে উৎসবগুলো রয়েছে যেমন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি দোসরা অক্টোবর এই যে জাতীয় ইভেন্টগুলো সেগুলো কিন্তু বিভিন্ন রকম আনুষ্ঠানিকভাবে আমাদের এই স্টেডিয়াম বা অ্যারেনাগুলিতে তুলে ধরা হয় বহু নাম করা খ্যাত দূর দূরান্ত থেকে শিল্পীরা আসেন এবং বহু শ্রোতা এবং দর্শক দর্শনার্থী তারা কিন্তু এই শিল্পকলাগুলোকে দেখবে বলে সত্যিই বহু দূর দূরান্ত থেকে এবং আশেপাশেরও কিন্তু আসেন এবং ভিড় জমান সেই স্টেডিয়াম বা অ্যারেনাগুলিতে এবং তারা উপভোগও করেন বহু বহু নাম করা খ্যাত শিল্পীরা আসেন এই ভেবে যে সত্যিই তারা শ্রোতারা যেন তাদের যেন পারফমেন্সগুলি বা শিল্পকলা যেন উপভোগ করেন এবং তারা সত্যি যেন আনন্দ পায় শিল্পকলা আমাদের সামনে তুলে ধরতে এবং সত্যি শ্রোতারা যেন নিজেদের শিল্পকলাগুলো যে শোনেন এবং তারা যেন বুঝতে চায় এবং সত্যি যেন তাদেরকে যেন সাহায্য করেন তারা যেভাবেই আমাদেরকে উপভোগ দিচ্ছেন